হ্যালো বলছি হ্যাঁ ম্যাডাম বলুন ও নতুন অ্যাকাডেমিক সেশানের ও তো আমি এবারে চাইছিলাম যে শনিবার রবিবারে ওদের একটা স্পেশাল ক্লাস আমি দেবো আর কি যে একটা স্পেশাল কোচিং নেবো তাহলে সেটা যদি একটা অ্যাকাডেমিক ক্যালেন্ডারটা একটু সাজিয়ে দেন আমার ভালো হয় আর কি ধরুন শনিবার রবিবার এবারে ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার তো ওদের ধরুন ক্লাস টাইমিং যেমন ওদের যেমন ক্লাস টাইম থাকে এগারোটা থেকে তাহলে থেকেই আমি তাহলে একটা দুপুরের আগে পর্যন্ত একটা ক্লাস আবার দুপুরের পরে লাঞ্চ টাইমের পরে আরেকটা ক্লাস দুটো ক্লাস তাহলে নিতাম আর কি পারবো আমি যেই আমার ডিপার্টমেন্টে যে পেপারগুলো আমি পড়াই সেই পেপারগুলোই আমি পড়াবো আর কি হ্যাঁ হ্যাঁ ও তাহলে হচ্ছে ধরুন ফার্স্ট সেমিস্টারের এবারে ধরুন ফোর্থ পেপার তাহলে দুপুরে ওই এগারোটার থেকে একটা হচ্ছে আপনার ফার্স্ট ক্লাসটা সেকেন্ড পেপারটা পড়িয়ে দেবো তারপরে হচ্ছে দুপুরের পরে ধরুন আড়াইটা বা তিনটা থেকে আরেকটা পেপার পড়িয়ে দেবো তাহলে ধরুন উপকৃত হবে ছুটি ছুটি করেই পুজোর ছুটি করে কেটে গেছে তাহলে আমি করে দেবো এই রবিবার তো এবারে ধরুন যতো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার আগে যতোগুলো শনিবার রবিবার পড়বে ডেট অনুযায়ী আমি বারগুলো লিখে আপনাকে তাহলে পাঠিয়ে দিচ্ছি টাইমগুলো লিখে আর পেপারগুলো লিখে দেবো করে পাঠিয়ে দিচ্ছি আপনাকে ওইটাই তাহলে আপনি তাহলে এক কাজ করবেন কলেজের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ফার্স্ট সেমিস্টারের তাহলে ওই গ্রুপে আপনি তাহলে একটা ওইটার নোটিস আকারে একটা দিয়ে দিবেন আর আমি এমনি বলে দেবো স্টুডেন্টদেরকে আর আপনি একটা দিয়ে দিবেন তাহলে আমাকেও একটা পাঠিয়ে দেবেন আর আমি তো গ্রুপে আছি তাহলে গ্রুপেও জানতে পেরে যাবো আর স্টুডেন্টদেরকে আমিও জানিয়ে দেবো সবাইকে যে তাহলে কবে থেকে স্টার্ট করা যাবে শুরু করা যাবে কবে থেকে ডিসেম্বরের প্রথম থেকে ঠিক আছে তাহলে সেটাই করা যায় তাহলে সেরকম হলে তাহলে আমি একটা রেডি করে আপনাকে পাঠাচ্ছি তারপরে আপনি রেডি করে আমাকে পাঠিয়ে দিবেন তাহলে সেরকম হলে একটা টাইমও থাকবে যে ছাত্রছাত্রীদেরকে জানানোর একটা সময়ও পেয়ে যাবো আমরা হ্যাঁ তো সেইভাবেই তাহলে আমরা এগোই তাহলে আর কি হ্যাঁ নতুন অ্যাকাডেমি আমরা স্টার্ট করে দেবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ